আমি কিছুদিন আগে আমার ছেলের জন্য একটি স্কুল ব্যাগ কিনেছিলাম সেটা অনলাইনে কিনেছিলাম দোকানে অনেক আছে কিন্তু দেখি যখন অনলাইনে দেখার পরে মনে হল একটা অনলাইন থেকে নিয়ে নি নিলাম দোকানের থেকে অনলাইনে দামটাও অনেকটা কম নিল কাপড়টাও খুব ভালো ছিল অনেকগুলো চেন বাচ্চারা অনেক পছন্দ করে না অনেক চেন অনেকগুলো পকেট অনেক টিফিন রাখার আলাদা ব্যবস্থা জলের বোতল রাখার আবার সেই রেন কোট সিস্টেম বৃষ্টি হলেও ভিজবে না ব্যাগটা নিয়ে খুব ভালোই হয়েছে ছেলেরও খুব পছন্দ হয়েছে এবং ব্যাগের কাপড়টাও খুব ভালো চেনগুলো খুব ভালো চেনগুলো যেমন ঠিক দামটা একটু নিয়েছে ঠিকই কিন্তু জিনিসটা খুব ভালো হয়েছে দোকানের থেকে অনেকটাই ভালো এবং ওই জিনিসটা পেয়ে আমি খুব উপকৃত হয়েছি যেটা দোকানে কিনলে আমি অতটা উপকৃত হয়নি